দেখুন আমি মনে করি পাখি দেখার জন্য পাখি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া উচিত বিভিন্ন পাখি দেখা যায় তাদের সম্বন্ধে জানা যায় বলা যায় এমন কি আগের মাসে আমি নর্থ বেঙ্গলে গিয়েছিলাম সেখানে দেখলাম আবহাওয়া জলবায়ুর জন্য অন্য রকম যেমন ওখানকার পাখি ঠান্ডার সময় একটু ছোট হয় গায়ের রঙ অন্য রকম হয় সুন্দরবনে গিয়েছিলাম সুন্দরবনের নোনা এলাকা ওখানকার পাখি কেমন হয় ওখানকার পাখি একটু বড় হয় রঙ আর একটু ভালো হয় তাই বিভিন্ন পাখি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া উচিত বিভিন্ন জায়গায় গিয়ে পাখি পর্যবেক্ষণ করা উচিত এটুকুই বলব